ভারতের শিক্ষাব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং উন্নত হয়েছে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে উন্নত হয়নি সেটা হল একমাত্র গ্রামাঞ্চলের অনেক দেশে এখনও স্কুল ব্যবস্থা ভালোভাবে আগের এখানকার শহরাঞ্চলের মতন ভালো নয় এবং ও তবে এখন অনেক বিভিন্ন রকম সেন্টার বেরিয়েছে যেখান থেকে তারা উন্নত প্রযুক্তি শিক্ষা প্রদান করে এবং তার মাধ্যমে তার পরে তারা একটা সেখান থেকে কাজের ব্যবস্থাও করে দেওয়া হয় তো তার ফলে সেগুলো অনেকের ক্ষেত্রে প্রযোজ্য হয় অনেকের ক্ষেত্রে তারা নিতে পারে না তবে আমাদের এখানকার শিক্ষাব্যবস্থার সাথে যেমন আমেরিকা লন্ডন সেখানকার শিক্ষাব্যবস্থার একটা পার্থক্য তো আছেই তাদের অন্য শিক্ষাব্যবস্থা অনেক উন্নত প্রযুক্তির কিন্তু আমাদের এখনও সেই সমস্ত উন্নত প্রযুক্তির এখনও হয়নি তো যেগুলো ঠিক করা উচিত সেগুলো হল স্কুল গ্রামঞ্চলে স্কুলগুলো থেকে এবং শহরাঞ্চলে যে সমস্ত স্কুলগুলো পিছিয়ে পড়া সরকারি স্কুল সেই সমস্ত স্কুলের প্রতি বিশেষভাবে নজর দেওয়া হোক পরিষ্কার পরিচ্ছন্নতার উপর নজর দেওয়া হোক শিক্ষকদের ছাত্র ছাত্রীদের উপর ভালোবাসার সহিত সহকারে পড়াশোনা করানোর উৎসাহ প্রদান করা উচিত তার ফলে এবং বহু সব গ্রামের ছেলে আছে বাচ্চারা আছে যারা স্কুলের সম্বন্ধ থেকে অনেকটাই বিরত তো তাদেরকে শিক্ষার কতটা গুরত্ব তা বুঝিয়ে তাদেরকে স্কুলে পাঠানোর উদ্যোগ নেওয়া উচিত এই সমস্ত ভালো জিনিস করা উচিত করা হলে আমার মনে হয় উন্নতিও বেশি হবে